আমাদের ধর্ম হলো হিন্দু ধর্ম আমাদের এই ধর্মতে আমাদের শেখায় যে গরিব মানুষের তাদের স্ মানে দেখে এবং দেখে তাদেরকে সহায়তা করা এবারে আমরা যখন পুজোপাশা করি তখন আমাদের ইয়েতেই থাকে যে পুজো করতে যাওয়ার সময় মন্দিরে গিয়ে আমরা পুজো করে আসি যখন তখন যারা থাকে তাদ মা মন্দিরের আশেপাশে গরিব দুঃখী রয়েছে তাদেরকে আমরা পোশাক তার পরে পো তাদের হাতে প্রসাদ নানা রকম অনেক কিছু জিনিসই আমরা তাদের হাতে তুলে দিই এবং সেইখান থেকে আমরা নিজেদের মনে একটা শান্তি পাই যে না আমরা দিলাম কারও একটু আমাদের প্রসাদ সেটা তো শুধু নয় মানে আমাদের থেকে ওদের যেন কোনো সু মানে অসুবিধা না হয় তাদের যেন সুবিধে হয় তাদের যেন একটু খাবার যেন তাদের কাছে য্ পৌঁছে যায় এটাই হচ্ছে আমাদের ধর্ম থেকে শেখায় আর এইগুলো আমরা যখনই যাই পুজো হোক না কেন আমরা যদি ঘরেও পুজো করি সেখানেও আমরা ওখানে আমাদের চারপাশের যারা রয়েছে নিডি মানুষ যারা যাদের দরকার তাদেরকে আমরা ওই প্রসাদ বিলির মাধ্যমে আমরা বলি প্রসাদ কিন্তু সেটা আসলে হলো মানুষদের সহায়তা করা মানুষকে তাদের হাতে কিছু খাবার পৌঁছে দেওয়া কিছু জিনিস পৌঁছে দেওয়া এটাই হলো আমাদের কা মন প্রধান ধর্মের কাজ